হ্যাঁ আদ্রা বাজারের চন্দ্র বস্ত্রালয় থেকে বলছিলাম আচ্ছা আচ্ছা নতুন তো এখনো পর্যন্ত সব ঢোকেনি কিছু মাল এখন আস্তে আস্তে আসছে নতুন পয়লা বৈশাখের আগে আমাদের এখানে সব মালই ঢুকে যাবে যেমন ধরুন আপনি আপনার কত টাকার মধ্যে জিনিসপত্র লাগবে বা কাপড় চোপড় লাগবে আপনি একটু বলুন আগে

আচ্ছা তো শাড়ির মধ্যে আমাদের তো অনেক রকমের শাড়ি আছে আমাদের শাড়ি শুরু হচ্ছে নশো টাকা থেকে এবং আমাদের শাড়ি প্রায় বারো থেকে পনেরো হাজার টাকা অবধি তার থেকেও বেশি যদি বিয়েবাড়ির জন্য শাড়ি নিতে চান তাহলে আরও বেশি টাকারও শাড়ি আছে আপনি কোন শাড়ি পছন্দ করেন শাড়ি পাওয়া যাবে এখানে আমার তাঁতের শাড়ি আছে সিল্কের শাড়ি আছে তাছাড়াও নতুন জামদানি বেনারসি সব ধরনের শাড়িই আমরা রাখি তার মধ্যে এখন যেটা খুব চলছে হ্যাঁ কাঞ্জিভরমও আছে কিন্তু এখন যেটা চলছে পুরুলিয়ার থেকে তসর শাড়ি হাল্কার উপর আসছে হ্যাঁ এখন চলছে

তসর শাড়ির রেঞ্জ তো শুরু হচ্ছে দু হাজার টাকা থেকে শুরু করে দাম শুরু হচ্ছে দাম দু হাজার থেকে ভালো যদি আপনি নিতে চান এর থেকেও কমে আছে কিন্তু আপনি আমি তো আপনাকে ওগুলো দিতে পারি না ওটা বেশি দিন চলবে না তো সেক্ষেত্রে আপনি দু হাজার আমি আপনাকে বলব যে আপনি দু হাজারের ওপর থেকে শুরু করুন এবং সাত থেকে আট হাজার টাকার মধ্যে ভালো তসর শাড়ি চলে আসবে হ্যাঁ আর রঙ আপনি কী কী চান আমার মধ্যে আমার কাছে আছে এই মুহূর্তে যে যে মাল জিনিসপত্রগুলো আসবে এখনো আসেনি আমার দোকানে তো যেগুলো আসবে তার মধ্যে আমরা যে রঙগুলো আনতে বলেছি তার মধ্যে কচি কলাপাতা সবুজ হাল্কা হলুদ কমলা লাল হ্যাঁ ময়ূরপঙ্খী রঙ এখন আমাদের কাছে নেই মানে আমি বলিনি আনতে আপনি যদি চান তো আলাদা করে একটু দাম বেশি পরবে সেই ক্ষেত্রে আপনি দামটা একটু বেশিই পড়বে কারন ময়ূরপঙ্খী তো সচরাচর কেউ নেয় না মানে বুঝতেই পারছেন পুরুলিয়ার বাজারে এর খুব একটা চাহিদা নেই তো ময়ূরপঙ্খী নেন যদি আপনি চান তো সেক্ষেত্রে আমি আপানাকে আনিয়ে দিতে পারি তো ওটার দাম কিন্তু ম্যাডাম অনেকটাই বেশি পরে যাবে সেই ক্ষেত্রে আপনার সাড়ে সাত থেকে আট হাজার টাকার ওপর আচ্ছা হ্যাঁ সেটা আমি আপনাকে আপনাকে আশ্বস্ত করছি যে জিনিসটা খুব সুন্দর হবে এবং টেকসই হবে আপনি অনেক দিন ধরে পরতে পারেন তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না হ্যাঁ আর রং উঠবে না পাঞ্জাবির মধ্যে এখনো পাঞ্জাবির মধ্যে তো শুরু হচ্ছে এক হাজার টাকা থেকে আপনি কী ধরনের পাঞ্জাবি নেবেন আপনি বলুন আমাদের তো অনেক রকম পাঞ্জাবি থাকে হ্যাঁ মানে হাল্কা পাঞ্জাবিগুলো তো মানে ঘরে পরার কি মানে সচরাচর যে দিন দিনটা নাকি বিয়েবাড়ি বা অনুষ্ঠানের জন্য হ্যাঁ তো নতুন একটা সেই অনুষ্ঠানের জন্যে এসেছে পাঞ্জাবি তো সেক্ষেত্রে তার দামগুলো প্রায় আপনার ওই দু হাজার টাকার উপর থেকে সাত হাজার টাকার মধ্যেই হবে তো জিনিসপত্রগুলো খুব ভালো তো টেকসই হবে এবং যথেষ্ট ওর মধ্যে প্রচুর কাজ থাকে বুটিকে এখন নতুন উঠেছে হাতের কারুকার্য থাকে তো ওর জন্য দামটা বেশি হ্যাঁ তসরের পাঞ্জাবি খাদি পাঞ্জাবি এগুলো আছে এখনো আসেনি ম্যাডাম আপনি বললে আমি আনিয়ে দিতে পারি আর কি তসর খাদি আমাদের কাছে সবই থাকে তো এখনো যেহেতু নতুন সব এসে পৌঁছাইনি জিনিসপত্রগুলো তো আমি আনিয়ে দিতে পারি বাচ্চাদের মধ্যে জামা ওই ছোটদের তার পরে পাঞ্জাবি তারপর ছোটদের জন্য মেয়েদের জন্য কুর্তি পাজামা ওগুলো সব আমাদের আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ ওটা হবে আপনি সেক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি ওগুলো অনেক রকমের কালার আছে আমাদের কাছে লাল সবুজ এবং বিভিন্ন ধরনের আরও মিক্স ওটা ওটা ওটা হ্যাঁ পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যেও চলে আসবে বাচ্চাদের তো একদম পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে দামগুলো চলে আসবে ও তিন চার বছরের মধ্যে আচ্ছা তিন চার বছরের মধ্যে ম্যাডাম তাহলে তো সাড়ে পাঁচশোর মধ্যে হবে না এই আর

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ ঘিয়ে কালার আর পাড়টা লাল তো হয়ে যাবে ম্যাডাম তো ঘিয়ে কালার লাল পাড় আমি আমি বলে দিচ্ছি আজকেই তো ওটা আপনার কাল পরশুর মধ্যেই দোকানে ঢুকে যাবে ওটা হয়ে যাবে কিন্তু ওক্ষেত্রে ম্যাডাম পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে হবে না ওটা একটু দামটা বেশি পড়বে সেক্ষেত্রে আপনার সাড়ে সাতশো টাকা হলে অসুবিধা নেই তো না না না না যেহেতু আমি বলছি যদি হতো আমি করেই দিতাম দিদি এটা হচ্ছে না আমার ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে তো আপনি আপনি অনেক কিছু হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি আমি আপনি ফ্যামিলি বাজার পুরো পরিবারের বাজার করবেন তো সেক্ষেত্রে আমি কমিয়ে দেবো ওটা একটা আপনি সব কিছু নেওয়ার পর তার উপরে একটা একটা টাকা আমি আপনাকে কমিয়ে দেবো আপনাকে আশ্বস্ত করলাম তো সেক্ষেত্রে আপনি কি আমার দোকানে আসবেন না আমি এইভাবেই পাঠিয়ে দেবো ফোনের মাধ্যমেই কাউকে দিয়ে পাঠিয়ে দেওয়া করাব

হ্যাঁ তো আমাদের তো কাল পরশুর মধ্যেই মাল সব ঢুকে যাচ্ছে আপনি আসুন আপনি যা যা বললেন আমি ময়ূরপঙ্খী শাড়িটাও বলে রাখছি কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আর হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ ওই দিদি ওই শাড়িটার দাম কিন্তু আমি কমাতে পারব না কোনো মতে ওটা আমি তো আলাদা করে বলছি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কুর্তি হবে আপনি তো বললেন একদম একদম খুব খুব সাধারন কুর্তি হবে খুব গরমে পরার জন্য কোনো অসুবিধা নেই হ্যাঁ কাঁথা কাজের ওপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কাঁথা কাজের ওপরও পাবেন আপনি হ্যাঁ হ্যাঁ আমার কাছে মোটামুটি সব কিছুই চলে আসছে আপনি চলে আসুন আপনি কবে আসবেন বলুন আমি তাহলে সেইভাবে বলে রাখব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি পরশু দিন চলে আসুন ঠিক আছে ম্যাডাম রাখলাম তাহলে আপনি পরশু দিন আসছেন তো আমার আমার হচ্ছে আদ্রা আদ্রা রেস্টুরেন্ট থেকে আদ্রা বাজার ওই বাজারেই চন্দ্র বস্ত্রালয় আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম তাহলে আমি আমি আসছি আপনি আসুন আমি আমরা আমরা থাকছি ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ আপনি আসুন হ্যাঁ